কৃষিকাজ করার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় শ্রমিক যেটা অনেক কষ্ট করে উপার্জন করতে হয় আমাদের এখানে এই শ্রম মানে তাদের শ্রম কমানোর জন্য অনেক ধরনের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে যেমন ট্রাক্টর হার্ভেস্টার মেশিন কিন্তু সেখানে যে ফসল উৎপাদিত অর্থের তুলনায় যে খরচ তা অনেক অনেকটাই বেশি পড়ে যায় ফলে সেটা ব্যবহার করার জন্য চাষিরা অতোটা লাভজনক হয়ে উঠতে পারেনি তাছাড়া এই চাষ বাসে জলবায়ুর কারণে কোনো সময় হয়তো কোনো ফসল পেকে যাওয়ার পরে বৃষ্টি বা বিভিন্ন ধরনের কারণে অনেক নষ্ট হয়ে যায় যেটাতে চাষির অনেক টাকা ক্ষতির ক্ষতি দেখা যায়